হ্যালো

ও তুমি বলছো বৌদি ও আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা নম্বরটা সেভ করা ছিলো না বুঝতে পারি নি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আমি আ আগামীকাল রবিবার আছে তো আমি যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের তিন দিন ধরেই পোগ্রাম হবে তুমি কোথায় জানো হ্যাঁ কালকে রবিবার আছে কালকে আমাদের মানে আপনার ভোগ সেবা দেওয়া হবে কালকে বড়ো অনুষ্ঠান অনেকে অনেক দুূরতে মহারাজরাও আসবেন অনেকরা আসবেন হ্যাঁ তুমি তা যাবে বৌদি না আসুন এখানে সমাগম বহু ভক্তের সমাগম হয় আপনি না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ না আসলে বুঝতে পারবেন না কোনো অসুবিধা হবে না এখানে সব কিছু ব্যবস্থা করা আছে ভক্তদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি সকালে সকালে আসুন না না না না সকাল সকালে আসুন হ্যাঁ সকালবেলা আপনি আসুন আমার সঙ্গে তাই চলে যাবেন আমরা ওখানেই থাকবো হ্যাঁ তো তিন দিন ধরে পোগ্রাম হচ্ছে তো সন্দেশ্বর মন্দিরে হ্যাঁ তো আপনি আসুন সকালবেলা আমি বেরিয়ে যাব তাহলে আপনি ঠিক সময় করে আসবেন আপনার ফোন করে আসবেন না না ব বৌদিও যাবে সঙ্গে বৌদিও আসে আসা যাওয়া করছে আমাদের পাশেই তো হচ্ছে পোগ্রামটা এখানে বড়ো সমাগম ভক্তের সমাগম মেলা হচ্ছে এ হচ্ছে কালকেই আমাদের লাস্ট আছে হ্যাঁ বৌ দিই চলে আসবেন তাড়াতাড়ি